আমি আমার পেন্টিংগুলোতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আবেগগুলি একত্রিত করেছি যেমন ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমার যে ঘরটা আছে সেই ঘরের যে দেওয়ালগুলো আছে চারটা দেয়ালের মধ্যে যদি আমি তিনটে দেওয়ালে এক রঙ দিই আর একটাতে আলাদা রঙ দিই তাহলে কিন্তু আমার দেখতে খুব ভালো লাগবে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে খুব ভালো করে আমি খেয়াল করি আর আবেগ বলতে আমি এখানে বলবো যে আমি আবেগ ঘনীভূত নয় তবু কিন্তু আমি আবেগের ছলেই দেখি জিনিসটা কারণ ওই জিনিসটা আমি পয়সা খরচা করে করবো তারপর যদি না ভালো হয় সেটা কিন্তু ভালো লাগবে না তাই আমি পেন্টিং করার সময় বার বার আমার নিজের অভিজ্ঞতাটা অন্যের সাথে শেয়ার করছি সেটা যদি অন্যেকে ভালো লাগে সেইভাবে পেন্টিং করুন তাহলে আরও ভালো লাগবে